আমি যে কুর্তিটি কিনেছিলাম সেটি পাতলা হওয়ার জন্য কিছু দিন পরেই যেন কেমন একটা ফেঁসে ফেঁসে গেছিলো এবং কুর্তিটার রঙও দেখছি খুব তাড়াতাড়ি উঠে গেলো এবং খুব শীঘ্রই কুর্তিটা যেন ছিঁড়ে গেলো আর পরার উপযুক্ত রইলো না এই জন্য কুর্তিটা আমার খুবই অপছন্দের হয়ে গেলো